হ্যাঁ বলুন কে বলছেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার মেয়ের বয়স কত ও এই প্রথম ও নাচে ভর্তি হবে আচ্ছা আচ্ছা আমার তো এখানে সপ্তাহে আমি একদিনই শেখাই একদিনই ক্লাস থাকে রবিবার দিন রবিবার দিন আর ঐ ওদের এজের মানে বি ছোটোদের যেই গ্রুপটা সেটাতেই তাহলে আমি ওকে অ্যাডমিশন করব যেটা আমাদের রয়েছে ছয় থেকে বারো বছর অবধি তো সেখানে এগারোটার সময়ে থাকে ক্লাস ঠিক আছে প্রতি রবিবার এগারোটায় আমাদের হয় ঐ দেড় থেকে আড়াই ঘন্টার মধ্যে ওদের পেমেন্ট হচ্ছে ছোটোদেরটা একটু বেশি তার কারণ তাদের তো হাতে ধরে শেখাতে হয় বড়রা বড় হলে সড়গড় হয়ে যায় বলে আমরা সময় দিতে হয় না ছোটোদের গোটাটাই ধরে ধরে শেখাতে হয় তো সেই জন্যে ওদেরটা হচ্ছে আটশো টাকা ভারতনাট্যমে

এটা তো কালকে না আপনি রবিবার দিনই আসুন আসলে এই এই ক্লাসটা রবিবার দিনই থাকে তো আর রবিবার দিনই ওর অ্যাডমিশন করানো হবে

হ্যাঁ এরপর স্টুডেন্টকে না দেখলে তো বুঝতে পারব না আর স্টুডেন্ট মোটামুটি এক মাস কতটা নিতে পারছে সেটার উপরে ভিত্তি করে আমি বলতে পারব ওর হ্যাঁ ভিতটা তৈরী হতে ঠিক কতদিন লাগবে ঠিক আছে ঠিক আছে হুম